আমার প্রিয় ধরনের রান্না হল ইলিশ ভাপা আমি ইলিশ ভাপা খেতে প্রচণ্ড পছন্দ করি এবং আমার এই সামুদ্রিক মাছের গন্ধটি খুবই ভালো লাগে তাই আমার রান্না করতেও অনেক আগ্রহ হয় যখনই ইলিশ মাছের সময় আসে আমার বাড়িতে প্রায়ই ইলিশ মাছ হয় এবং আমি ইলিশ ভাপা সরষে ইলিশ ইলিশ দিয়ে যা যা রান্না করা যায় আমি সম্ভবত প্রায় সবই করি এবং এই এইসবের মধ্যে ইলিশ ভাপা আমার সবচেয়ে সুস্বাদু লাগে এবং আমি এইটি বেশি বানাই আমার বাড়িতে